আমায় সব থেকে বেশী খুশি করে আমি যখন গান বাজনা করি গান বাজনা আমার মনের প্রাণের জিনিস তাই গান বাজনাকে আমি এতটাই ভালোবাসি আমি সারাদিন পরিশ্রমের পরেও আমাকে যখন কেউ গান বাজনা করতে বলে বা আমি যখন হারমোনিয়াম নিয়ে বসি তখন মনে হয় সেই খুশিটা আমার সারাদিনের দিনের পরিশ্রমকে কোনোরকমভাবে টাচ করে না